হ্যালো হ্যাঁ কে বলছেন হ্যাঁ কে বলছেন হ্যাঁ তো কমপ্লেন করতে চান কী ব্যাপারে বলুন আচ্ছা কখন চুরি হয়েছে এগারোটা নাগাদ চুরি হয়েছে কীরম কী হল কখন হয়েছে কীভাবে জানলেন আচ্ছা সোনার হারও ছিল সব চুরি হয়ে গেছে তা কাউকে সাসপেক্ট করছেন কে নিয়েছে না বা কো কে দেখেছেন কি কে ও দেখেছেন কেউ কোনও চোর ফোর এসেছিল কি না আসছিল কিংবা কাউকে সাসপেক্ট করছেন বাইরের লোক কেউ নিল না ঘরের লোকই কেউ নিল ঠিক আছে আপনি একটা লিখিত কমপ্লেন দেন সেই লিখিত কমপ্লেন দেখে দিয়ে আমরা যাচ্ছি আমরা দেখছি টাইমে চেষ্টা করে দেখছি কী করা যায়